আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আমার এই আত্মবিশ্বাসের জন্য আমি আজ এই জায়গাতে পৌঁছাতে পেরেছি আর আমার সবথেকে দুর্বলতা হলো লোকমুখে যদি আমাকে কেউ খারাপ কিছু বলে থাকে তাহলে আমি একটু অসহায় হয়ে পড়ি